আমি গোবিন্দপুর থেকে দিঘা যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করতে চাই এবং সেই ক্যাব ভাড়ার মধ্যে চারজনের গাড়ি ভাড়া কত এবং ছ জনের গাড়ি ভাড়া কত সেটি আমি জানতে চাই